আমি বিগত নয় দিন আগে যে ফেস ক্রিমটি কিনেছিলাম সেটি আমার ত্বককে খুব মসৃণ অনুভব করায় কিন্তু এটি ত্বকের ভিতরে যেতে অনেক সময় লাগে